আপনি বা আপনার পরিচিত কেউ কি ছাত্র ঋণ নিয়েছেন হ্যাঁ আমি নিইনি অবশ্য কিন্তু আমার পরিচিত একজন নিয়েছে আমার ফ্যামিলিতে কিন্তু নিয়ে খুবই সুযোগ সুবিধা পেয়েছে এবং খুবই ভালো বলে মনে করেছেন আপনি কি মনে করেন যে এটি গ্রামীণ এলাকায় শিক্ষার্থীদের জন্য একটি ভালো বিকল্প হ্যাঁ এটি এটি আমি মনে করি এটি খুবই ভালো বিকল্প আমি বলে মনে করি না এমনি সবাই মনে করেন ভালো বিকল্প কারণ যারা খুবই গরিব আছে অতি দরিদ্র আছে যারা টাকা পয়সা দিয়ে পড়াতে পারেন না তার ছাত্রছাত্রী মানে তার সন্তানদেরকে পড়াতে পারেন না তাই এই মানে এই লোনের ব্যবহার লোন ব্যবহার করে তিনি তার সন্তানদের পড়াতে দিতে পারেন এবং সে পড়িয়ে তার তার সন্তানদেরকে বড়ো করেন এবং এটাই সবাই মনে করেন এটা খুবই মানে গ্রামীণ এলাকায় খুবই ভালো আর এটা শহরে যাদের টাকা পয়সা আছে তারা হয়তো লোনটা নেয় না তারা এবারে কি ভাবে জানি না কিন্তু এটা গ্রামীণ এলাকায় খুবই ভালো এবং যারা গরিব ফ্যামিলিতে আছে তাদের খুবই সুযোগ সুবিধা হয়